আমার বয়স হয়েছে এখন সত্তর বছরের কাছাকাছি আমি দৌড়ই কিছু নির্দিষ্ট সময়ে দৌড়ে নিই মোটামুটি আমি চেষ্টা করি সকালবেলা ঘুম থেকে উঠে এক ঘন্টা খুব জোরে দৌ আর দৌড়োতে পারি না মোটামুটি জোরে জোরে হাঁটি যাতে আমার শরীরটা ভালো থাকে আবার বিকালবেলা এক ঘন্টা মোটামুটি হাঁটা চলা করা করি পি পিচের রাস্তা গিয়েছে সেই পিচের রাস্তায় রাস্তায় একটু আমি জো জোরে জোরে হাঁটি যাতে আমার শরীর ভালো থাকে ঠিক আছে মোটামুটি আমি খুব সন্ধ্যা ও রাত্রেও হাঁটা চলাচল করে নিই রাস্তায় তো উঁচুখালা বা সাপ ফোঁকড় পোকা মাকড় এইগুলো আছে যার জন্যে আমি সূযে সাযের আলো থাকতে থাকতে সকালবেলা সূর্য উঠলে আমি হাঁটা চলাচল করি এছাড়াও আমি বাড়ির সমস্ত কাজকর্ম একা হাতে করি এই এ মা এ মাথা সে মাথায় বাজার হাট করা ঘরদোর মোছা পরিষ্কার করা এইগুলো আমি ব্যায়ামের কাজ করে খুব ভালো লাগে সারাদিন কাজ করার পরে খুব আমার শরীরটা আরাম দেয় মনে হয় মনে হয় তার পরে